আপনার আমার অবসর সময়ের সব থেকে পছন্দের বিষয় হলো বই পড়া এবং বই পড়তে আমি খুবই ভালোবাসি বই পড়ে আমি অনেক রকম চিন্তাধারার সঙ্গে যুক্ত হয়েছি এবং নিজের চিন্তাধারার অনেক পরিবর্তনও করেছি তার মধ্যে সব থেকে বেশি হলো তিলোত্তমার সব থেকে বেশি জোনাকিরা জোনাকিরা বলে একটা বই পড়েছিলাম আমি সেই বইতে ট্রান্সজেন্ডার বা থার্ড জেন্ডারের সম্পর্কে একটা ধারণা আমার যেটা গঠন হয়েছে সেটা সব থেকে সব থেকে বেশি আমার ক্ষেত্রে প্রযোজ্য কারণ একটা মানুষের একটা মানুষকে লিঙ্গ দিয়ে যদি নির্ধারণ করা যায় সেটা কতোটা মানে তার পক্ষে ক্ষতিকারক হতে পারে বা নিজের চিন্তার জন্য কতোটা অবসাদগ্রস্ত হতে পারে সেটা একটা বিষয় তো আমি এই এই আমার নিজের চিন্তার দিক থেকে যদি আমি বলতে যাই তাহলে আমি একটা নির্দিষ্ট বই পড়ে নির্দিষ্ট নতুন চিন্তা ধারণা গঠন করতে পেরেছি থার্ড জেন্ডার বা তৃতীয় লিঙ্গের প্রতি আর আমি বর্তমানে একটা প্রতিলিপি অ্যাপ বলে আছে প্রতিলিপিতে যেটা প্রত্যেক নতুন নতুন লেখক লেখিকারা লেখেন এবং প্রত্যেক দিন ওই ওই অ্যাপে থেকে বইয়ের পড়াশুনোর সঙ্গে যুক্ত আছি